আমি একটা কুর্তি কিনেছি কুর্তির কাপড়টা একদম ভালো নয় কুর্তির রঙ উঠে চলে যাচ্ছে কুর্তিটা একদম একদমই ভালো তো আমাকে ঠকিয়ে দিয়েছে দাম নিয়েছে বেশি কুর্তিটার তো এভাবে আমি খুবই ঠকে গেছি এই কুর্তিটা একদম ভালো না